কোচবিহার জেলায় যেসব পেশাগুলি আছে সেগুলির সব থেকে উন্নত মানের যে পেশা সেটা হলো সেটা হলো প্রচুর পাট চাষ এখানকার সাধারণ মানুষরা তাদের সাধারণ পেশা হিসেবে এই পাট চাষকে বেছে নিয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ পাট চাষ করা হয় কিন্তু বর্তমানে এই পাটের দাম না পেয়ে চাষিরা কিন্তু এই পাট চাষের উৎসাহ হারাচ্ছেন এবং এই পাট থেকে তারা আগে অর্থনৈতিকভাবে উন্নতিসাধন করেছিলেন এবং তাদের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুই এই পাট চাষের উপর নির্ভর করতো তারা কর্মক্ষেত্রেও বলুন অর্থনৈতিক বা যাই বলুন সেখানে কিন্তু এই পাট চাষই তাদের একমাত্র ভরসা এবং এছাড়াও তাদের এখন তারা বর্তমানে পাট চাষে সা পাট চাষে পা কিন্তু এখন তারা পাট চাষে খুব একটা উৎসাহ পাচ্ছে না কারণ তারা পাট বিক্রি পাটে পাট বিক্রি করে ঠিকঠাক অর্থ পাচ্ছে না তাই তারা এখন তিল চাষের দিকে ঝুঁকে গেছে তারা এখন প্রচুর পরিমাণ তিল চাষ করছে এবং তারা তিল চাষের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক দিক তারা দেখছেন এবং তারা বিভিন্ন রকম তিল চাষের মাধ্যমে মাধ্যমে তারা জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এছাড়াও বিভিন্ন রকম অবদান রয়েছে যে এখানে রয়েছে লোকনাথ বাবা মন্দির বক্সা টাইগার রিজার্ভ এই উদ্যান এই যে তিস্তা উদ্যান এগুলির মাধ্যমে নামে জেলাটিকে অ আর্থিকভাবে কিন্তু উন্নতি সাধন হচ্ছে যেসব টুরিস্ট কারণ এই সব এস্থা জায়গায়তে বেশি অংশ টুরিস্টরা আসে যার ফলে সেখানে কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকে এসে উন্নতি লাভ করছে এই কোচবিহার এবং কোচবিহারে বিভিন্ন রকম যেমন রাজবাড়ি আছে দেখার মতো রাজবাড়ি আছে তেমন এখানে সেই রাজবাড়ি দেখতেও মানুষ সেখানে পৌঁছে যায় এবং সেদিক থেকে কিন্তু জেলাটি অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করছেন এবং সেই এবং মানুষও এই যে প্রচুর পরিমাণ লোক সেখানে যাচ্ছে কিছু কিছু মানুষ টোটো বা গাড়ি কিনে সেই তারা কিন্তু এই মানুষদেরকে সেই জায় পোন জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দিয়ে তাদের তাদের আর্থিক তাদের কিন্তু সহায়তা করছে এবং তার থেকে কোচবিহারে অনেক মানুষ অনেক বেকার মানুষও কিন্তু আর্থিকভাবে উন্নতি হচ্ছে এবং তাদেরও কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভালোই তারা ফলাফল পাচ্ছে এবং তাদের জীবনযাপনে তেমন কোনো অসুবিধা হয় না যতো লোক সেখানে যাবে তাদের সে তত যতো লোক সেখানে যাবে ততই তাদের লাভ লাভ হবে এবং তার ফলে জলপাইগুড়ি জেলা কিন্তু এখন অনেক উন্নত অর্থনৈতিক দিক থেকে কর্মসংস্থানের দিক থেকে এবং তারা তাদের এই এই টুত এবং সেখানকার লোকাল ছেলে মেয়েও কিন্তু সেখানকার লোকাল ছেলে মেয়েও কিন্তু টুর গাইডে কাজ করছে এবং আমার খুব কাছের একটা বন্ধুও কিন্তু টুর গাইডের কাজ করে যারা বাইরে থেকে আসে কোচবিহারে সেখানে এসে কোচবিহারে এ আসে আমার বান্ধবী তাদেরকে সব জায়গায় কিন্তু ঘুরতে নিয়ে যায় সেখান থেকে সে কিন্তু আর্নিং করছে টাকা রোজগার করছে এবং বিভিন্ন যেমন বক্সা টাইগার রিজার্ভ রয়েছে তো সেখানেও মানুষ যাচ্ছে ভিড় করছে এবং সেখানে আমাদের কোচবিহারে অনেকেই আছেন যারা বিভিন্ন রকম দোকান দিয়ে খাবারের স্টল দিয়ে চা চায়ের দোকান দিয়ে কিন্তু তাদের সংসার চালাচ্ছে এই রকমভাবেই ভাবেই কোচবিহারের সাধারণ মানুষরা তাদের বিভিন্ন রকম পেশার মাধ্যমে দিয়ে তাদের অর্থনৈতিক এবং তারা কর্মে নিযুক্ত আছে